হ্যাঁ বলুন হ্যাঁ করছে তো ঠিকই আছে মোটামোটি সব সাবজেক্টগুলোই ভালো করে পড়ছে এবার অঙ্ক পড়তে বসছে না বলতে তাহলে ওকে মানে ওকে খেলার ছলে একটু পড়ান ওর বয়স তো কম এমনিও তো ছোটো বাচ্চা ওদেরকে তো অতো চাপ দিলে হয় না তো সেইভাবে আপনাকে একটু গাইড করতে হবে আর কি বাড়িতে বাচ্চার মতো আপনাকেও বাচ্চার মতো হয়ে যেতে হবে দিয়ে গাইড করতে হবে আপনাকে আমার কাছে তো মোটামুটি ঠিকই আছে আমি যে টাস্কগুলো দিই টাস্কগুলো তো করে আনে বা হোমওয়ার্কগুলো যে দেয় ওকে তো আমি জিজ্ঞাসা করি বলে মা করায় তো ভালোই করে মোটামুটি খারাপ না তো ফার্স্ট ফার্স্ট ইউনিট টেস্ট যতোগুলো হয় যতোটা হয় ততোটাই আর কি সিলেবাস আশা করি ভালো পরীক্ষাটায় বসুক না আশা করি ভালো এই তো ফার্স্ট ইউনিট টেস্ট হচ্ছে নতুন ক্লাস আশা করি ভালো রেজাল্ট করবে কেন এবার আমিও তো মাঝে মাঝে যেগুলো পড়াই প্রশ্ন লিখতে দিই যেগুলো আছে সেগুলো পড়াই ভালো অ্যানসার দেয় ভালো লেখে এবার আপনাকেও একটু বাড়িতে গাইড করতে অঙ্ক করছে কিন্তু মাঝে মাঝে কিছু জিনিস ভুল করছে বা যেগুলো কথায় লেখার সেগুলো সব ভুল করে ফেলছে মাঝে মাঝে লেখাগুলো সঠিক লিখছে না একটু প্র্যাকটিস করাতে হবে প্র্যাকটিস করালেই ঠিক হয়ে যাবে দেখুন আমি তো যথেষ্ট চেষ্টা করছি ওর পিছনে খাটছি যতোটা ভালো রেজাল্ট করানো যায় ভালোভাবে পড়ানো যায় তো এরপরে মোটামুটি দেখুন আপনি গার্জেন হিসেবে আপনারও তো একটা দায়িত্ব কর্তব্য আছে বাচ্চাটার প্রতি সেটা আপনাকে একটু দেখতে হবে বাচ্চাটাকে বাড়িতে একটু যতোটা সময় পাবেন বুঝতে পারছি আপনিও তো সারা দিন কাজকর্মের মধ্যে থাকেন তাও একটু আপনাকে একটু ব্যবস্থা নিতে হবে আর কি নিয়ে করতে হবে এই হচ্ছে ব্যাপার নিশ্চই আমার তরফ থেকে হ্যাঁ নিশ্চই আমার তরফ থেকে কোনো খামতি রাখছি না আমি হার্ড অ্যান্ড সোল ট্রাই করছি যতোটা যা ওকে যেভাবে দেখানো যায় কারণ আরও তো বাচ্চারা আছে সবারই তো এরকম গার্জেনরা ফোন করছে তো আমি দেখছি আমি যতোটা পারছি আমি দেখছি চেষ্টা করছি মোটামোটি মোটামোটি যতোটা করা যায় আর কি এবারে হ্যাঁ আমি তো দেখছি কোনো অসুবিধা নেই এবারে এমনি আপনিও মোটামুটি ওকে কখন পড়াতে বসান কখন মানে সন্ধ্যাবেলা টিভি ফিভি দেখে না তো আবার আচ্ছা আচ্ছা মানে এমনি কতোক্ষণ কটা অবধি না মোবাইলে গেম টেম খেলতে দেবেন না ওই খাওয়ার সময় একটু কার্টুন ফার্টুন দেখালেন ঠিক আছে কিন্তু এমনি মোবাইলটা খুব খারাপ জিনিস আপনি নিশ্চই জানেন ভালো করে বাচ্চাদের একটা বাজে এফেক্ট না তাও যতোটা কম দেয়া যায় আর কি বা অন্য কিছু বা ওকে কনসেনট্রেশানের জন্য এমনি কি প্রাণায়াম টাণায়াম কিছু করান তাহলে আমি কিছু ধরণের কিছু দেখিয়ে দেবো সেগুলো করাবেন ভালো হবে কনসেনট্রেশান লেভেলটা মনোসংযোগটা ওর বাড়বে তাহলে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ নিশ্চই নিশ্চই ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ রাখছি